খাদ্য সম্পর্কিত ঐতিহ্য বা কুসংস্কার আছে কারণ এই নিয়েই মানুষের জীবনযাত্রা মানুষের চলার পথ চলার পথে কত মানুষের কত সমস্যার সম্মুখীন হতে হয় খাদ্য খাবার বা খাদ্য মানসিকতা সব নিয়েই মানুষদের জীবনযাত্রা কোনো মানুষই কোনো কিছু ছাড়া বাঁচতে পারে না তার আত্মার সাথে আত্মার আত্মীয়র সম্পর্ক হয়েই থাকে প্রত্যেকটি মানুষ যেন খাদ্য ছাড়া বাঁচতে পারে না সেই জন্য খাদ্য সংক্রান্ত কিছু কুসংস্কার আমাদেরকে মেনেই নিতে হয় কোনো দিন বলে এই দিন এটা খেতে নেই ওই দিন ওটা খেতে নেই বৃহস্পতিবার দিন এটা খেতে নেই এই কুসংস্কারগুলো সেদিন মাছ ডিম মাংস খেতে হয় না ফলে নিরামিষ এইসব দিক থেকে খাদ্যের নানা রকম কুসংস্কার আমরা শুনতে পাই কিন্তু প্রকৃত দিক থেকে প্রকৃত দিক থেকে দেখতে গেলে মানুষের সব কিছুই রান্না আমি যখন রান্না করি তার খাওয়ার সময় অনুসরণ করি প্রত্যেকটা দিনই রান্না করার সময় কোনো কিছু কথা বললে আমি সেটা মেনে চলার কথা চেষ্টা করি বা অনুসরণ করি বা খাওয়ার সময় যাতে সে কুফলতাটা বজায় না থাকে সেই চেষ্টাও করি এইভাবেই চলতে থাকে মানুষের দৈনন্দিন জীবনের জীবনযাত্রা ওই জীবনযাত্রার মধ্য দিয়েই চলে নানা রকম দিক ওই দিকের মধ্য দিয়ে ফুটে উঠে নানা রকম ভারসম্যতা তাই খাদ্য খাবার বস্ত্র বসস্থান প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন প্রত্যেকটি মানুষ বাঁচতে যা হোক খাদ্য খাবার ছাড়া যেমন বাঁচতে পারে না তাই খাবারের কুসংস্কার দিকগুলো আমাদের দেখতে হয় এ এবং ওই কুসংস্কারের দিকগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে মানুষের জীবনযাত্রা চলার পথ তাই কুসংস্কার বা অনুসরণ করা খাওয়ারের প্রত্যেক কোন দিন বলে এইটাতে এটা চলে না খাবারের মধ্যে নানান রকম বাধা নিষেধ মেনে চলে এটাতে এটা চলে না কিন্তু সেগুলো নানা রকম দিক অনুসরণ করা যায় এই অনুসরণের মাধ্যমে গড়ে উঠেছে নানা রকম বাস্তবিকতা বাস্তবিকতার মাধ্যমে খাবার খাদ্য এইসব নিয়ে চলাফেরা করতে থাকে নানা রকম দিক থেকে কুসংস্কার আছে আপনি রান্না আপনার কোন খাদ্য সংস্কৃতি ঐতিহ্য কুসংস্কার আছে যা আপনি রান্না বা খাওয়ার সময় অনুসরণ করে থাকেন এই দিকটা ফুটে উঠেছে এই দিকেই মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এই নিয়েই চলতে থাকে তাই খাওয়ার সময় কোনো কেউ বলে আজ বৃহস্পতিবার ডিম খেতে নেই মাছ খেতে নেই নিরামিষ খেতে হয় কিন্তু এইটা একটা কুসংস্কার কারণ কখন কার শরীরে কি প্রয়োজন ওগুলো মেনে চলা উচিত নয় সেক্ষেত্রে মানুষের ঐতিহ্যপন্ন দিক বা বাহির জ্বলে পড়ে তাই মানুষের দিককে নানা রকম সরঞ্জাম বা সুস্থ সবল বাঁচতে হলে তার সব কিছুর থেকে অনুসরণ করা উচিত আর খাদ্য বস্ত্র বসস্থান ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না